আঁকা বা পেন্টিং হল একটা দক্ষতা এর কোনো নির্দিষ্ট বয়স হয় না একটা বাচ্চা যখন থেকে লিখতে শুরু করে তখন থেকেই সে আঁকা বা পেন্টিং এই ব্যাপারটা নিয়ে চর্চা করতে পারে সে ছোটো খাটো ফুল বা ছোটো খাটো পশু পাখির ছবি ইত্যাদির ছোটো খাটো ছবি আঁকার মাধ্যমে সে তার দক্ষতাকে প্রকাশ করতে পারে এবং এই আঁকা শিকার মধ্যে তার সে দক্ষতা সেটা ফুটে উঠে নিজস্ব একটা দক্ষতা ফুটে ওঠে পড়াশোনার সঙ্গে সঙ্গে আঁকা বা পেন্টিং এই ব্যাপারটা খুবই জরুরি যে কারণে বাচ্চাদেরকে আঁকা শেখানো খুবই দরকার কারণ এই আঁকা শিখলে তাদের মনোযোগ বৃদ্ধি পায় এই আঁকার মাধ্যমে তারা পরিবেশটাকে ফুটিয়ে তুলতে পারে এ আঁকার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের চারপাশের অবস্থাকে নিজের কাগজে ফুটিয়ে তুলতে পারে যার কারণে আঁকা খুবই গুরুত্বপূর্ণ এবং বাচ্চাদের ম বাচ্চাদের বলুন বা একটু যুবকদের এই আঁকা শিল্পটি গড়ে তোলার সঠিক বয়স বলে কিছু হয় না আপনি ধরুন পনেরো বছর থেকে শুরু করতে পারেন এই শিল্প এটাকে শিল্প হিসেবে বা ফুটিয়ে তুলতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতামূলক আঁকা তাতে যোগদান করে সে প্রতিযোগিতায় আপনি যে কোনো একটা পদ গ্রহণ করতে পারেন এবং উৎসাহ পেতে পারেন এই আঁকার মাধ্যমে আপনি নিজেদের জীবিকাও অর্জন উপার্জন করতে পারেন এর উদাহরণে বলা যায় যে বিশ্বভারতী একটা আঁকার সংস্থা যেই সংস্থাতে পড়ে অনেক ছাত্রই তাদের এই আঁকা শিল্পটিকে জীবিকা হিসেবে নির্বাহ করছে যারা বছরে লক্ষাধিক টাকা উপার্জন করছে এই আঁকার মাধ্যমে নিজেদের মধ্যে ব্যক্তিত্ব বা নিজেদের কিছু নতুন কিছু সৃষ্টি করার যে দক্ষতা সেটা ফুটে উঠছে যার কারণে আঁকা শিল্পটি খুবই গুরুত্বপূর্ণ এই আঁকাটা যদি নিজের মধ্যে থাকে তাহলে আপনি অনেক জায়গাতে অগ্রাধিকার পেতে পারেন এই আঁকা শিল্পকে আপনি নিজের জীবিকা হিসেবে নির্বাচন করলে আপনি হয়তো অন্যান্য জীবিকার থেকেও অনেক বেশি উপার্জন করতে পারেন জীবনে এই আঁকা মূলক যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগীরা তাগুলির মধ্যে অংশগ্রহণ করে আপনি একটি শিল্প সংস্থানের উদ্ভাবন করতে পারেন তারজন্য আঁকা হল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এই আঁকার মাধ্যমে আপনি যে জীবিকা নির্বাহ করবেন বা এটা শিল্প হিসাবে দেখবেন অন্যান্য বাচ্চাদেরও আপনি এই আঁকার মধ্যে অংশগ্রহণ করাতে পারেন তাদেরকে এইটাকে শিল্প হিসাবে বর্ণনা করতে পারেন তাছাড়াও এই আঁকাকে আপনি তাদেরকে বোঝাতে পারেন যে এই আঁকার মাধ্যমে অনেক ধরনের জীবিকার সন্ধান পেতে পারো বা আপনারা এই বাচ্চাদেরকে এই আঁকার মাধ্যমে বিভিন্ন জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তোলার একটা সুযোগ করে দিতে পারেন তো আমার মনে হয় এই কারণে আঁকাটা খুবই জরুরি যার কা যার মাধ্যমে একটা বড়ো অংকের শিল্প সংস্থানের উদ্ভাবন হতে পারে তাই আঁকাটাকে একটু গুরুত্ব দিয়ে আপনারা দেখতে পারেন